বাংলা একাডেমি বাংলা ভাষা ও সাহিত্যর গবেষণা প্রকাশনা অণু অনুবাদ এবং প্রচারের জন্য সরকারি প্রতিষ্ঠান জাতীয় শিক্ষার ক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড স্কুল ও কলেজ স্তরে বাংলা ভাষা ও সাহিত্যর পাঠ্যক্রম নির্ধারণ ও পাঠ্য পুস্তক প্রণয়ন করা হয় বাংলা দেশ টেলিভিশন ও বাংলা দেশ বেতার বাংলা হচ্ছে ভাষার অনুষ্ঠান প্রচার করা হয় এবং বাংলা ভাষা দিবস প্রতি বছর ফেব্রুয়ারি মাসে একুশে তারিখে পালিত হয় এবং যার ফলে বিভিন্ন মানুষকে প্রচারিত করা হয় এবং এথা এছাড়াও বেষণ বেসরকারি উদ্যোগ বাংলা ভাষা ও সাহিত্য সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠান বাংলা ভাষা ও সাহিত্যর গবেষণার প্রকাশনা অনুবাদ এবং প্রচার করা হয় বাংলা ভাষা ও সাহিত্য সংক্রান্ত বিভিন্ন অনুষ্টান আবৃতি সাহিত্য সভ্য সভা গোষ্টি আলোচনা প্রভিতি বাংলা ভাষা শিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এরা বিভিন্ন ধরনের অনলাইন প্রতিষ্ঠান ও অফলাইন কোর্স ইত্যাদির মাধ্যমে বাংলা ভাষা বিভিন্নভাবে প্রচার করা চলছে বাংলা ভাষার ডিজিটাল মাধ্যমও রয়েচে বিভিন্ন ধরনের ওয়েবসাইট বিভিন্ন ব্লগ সামাজিক মাধ্যম এর মাধ্যমে কী করা হয়েছে না বাংলা ভাষা বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে প্রচলিত করা হয়েছে লোকেরা এ যেভাবে এই প্রতিষ্ঠানে জড়িত হতে পারে বাংলা ভাষায় কথা বলা ও লেখার চর্চা করা পরিবার বন্ধু বান্ধব ও সহকর্মীদের সাথে বাংলা ভাষার কথা বলা ও লেখালেখি করা বাংলা বই পড়া বাংলা ভাষায় বিভিন্ন ধরনের বই পড়া যেমন উপন্যাস কবিতা গল্প প্রবন্ধ ইত্যাদি বাংলা ভাষায় অনুষ্ঠানে অংশগ্রহণ করা আবৃতি সাহিত্য সবা গোষ্ঠী আলোচনা প্রভিতিতে অংশগ্রহণ করার মাধ্যমে বাংলা ভাষা বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে যায়